খেলাধূলা খেলাধূলা হচ্ছে আমাদের প্রধান জীবনের অঙ্গ এই গ্রামগঞ্জের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ একত্রিত হয় বিকেলবেলা এই খেলার জন্যই ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাটমিন্টন প্রভৃতি খেলায় আমাদের শ্রেষ্ঠ আত্মবিশ্বাস গড়ে তোলে এবং এই খেলাধূলা বিভিন্ন শৃঙ্খলের মাধ্যমে হয় একে অপরকে সহযোগিতা করে একে অপরের দলের সাথে সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলিয়ে এই খেলা শুরু হয় এবং এই খেলা শেষ করা হয় দলবন্ধ কাজের মাধ্যমে মানুষের আত্মবিশ্বাসও গড়ে ওঠে এবং আমাদের মেদিনীপুরের বিভিন্ন ফুটবল এবং ক্রিকেটের যে খেলা হয় তা বিভিন্ন কাপের মাধ্যমে কাপ জেতার মাধ্যমে আরও আত্মবিশ্বাস গড়ে ওঠে এই খেলাধূলাই আমাদের প্রধান অঙ্গ জীবনের বিকালবেলা সবাই একসাথে সংযোগভাবে যুক্ত হয় এই খেলার জন্যই খেলা একটি মানুষের অঙ্গ হিসেবেই ধরা যেতে পারে এই খেলা যেমন ফুর বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো গীতা পাঠের গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেললে নিজের বন্ধুদের সাথে যে বন্ডিং বা সংযোগ থাকে এবং এই খেলার মাধ্যমে দলগত কাজ হয় এবং আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং শৃঙ্খল যে খেলার শৃঙ্খল বা নিয়মনীতি সেটাও বোঝা যায় এই খেলার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম দল ভাবে করতে শিখি